পশুপালনের পাশাপাশি যে গোবরটা হয় সেই গোবরটা কম্পোস্ট করে একটা স্বার তৈরি হয় যে শার্টটা চাষবাসের চাষবাসের ক্ষেত্রে অনেকটা দরকারি বা একটা ভালো মূল্য পাওয়া যায় মাংস ডিম দুধ এছাড়াও গোবর পছিয়ে যে সারটা করা হয় সে সারটার অনেকটা মূল্য আছে বা সে সারটা অনেকটা দাম দিয়ে কিনতে হয় যারা কিনে